আমি যে বোটের হেড ফোনটা কিনেছিলাম সেটাতে তো প্রথম প্রথম খুব ভালো চার্জ নিচ্ছিল অর্থাৎ এক দিন চার্জ করলে আমাকে হয়তো তিন দিন চার্জ করতে হতো না কিন্তু বর্তমানে সেই জায়গাটায় এর মানে উলটো প্রসেস হয়ে যায় অর্থাৎ যে ব্যাটারি ছিল সেটাও অনেকটা খারাপ হতে শুরু করে এবং যার জন্য আমার এই প্রোডাক্টটা খুব খারাপ লেগেছে এবং আস্তে আস্তে সাউন্ড কোয়ালিটিও অনেকটা খারাপ হয়ে যায় এই জন্য প্রোডাক্টটা আমার আর ভালো লাগে না